কবাডি ক্রিকেট ফুটবল গ্রামে সাধারণত এই খেলাগুলোই হয় এগুলো খেলার পদ্ধতি ফুটবল মানে পনেরো কুড়ি জন একসাথে ভাঙিয়ে নিয়ে আলাদা আলাদা করে খেলা দশজন করে ক্রিকেট একই সেম ব্যাট বল থাকবে উইকেট থাকবে সবাই ঘিরে দাঁড়িয়ে তারা সেই খেলাটা মানে একজন বল করবে একজন ব্যাট করবে সে ওটা হচ্ছে ক্রিকেট খেলা

আমি বলব যে ফুটবল খেলা একটা সারা পৃথিবীর কাছে একটা আনন্দদায়ক খেলা যে খেলায় এগারো থেকে একটা একটা টিমে এগারো জন থাক থাকবে তো দুদলের মধ্যে একটা খেলা হবে সেই খেলার চারিদিকে আমাদের এখানে গোল হয়ে অনেকে খেলা দেখে কিন্তু বাইরের দিকে বিদেশের দিকে সেটা স্টেডিয়ামে খেলা হয় সেই খেলায় প্রচুর দর্শক আসে প্রচুর উত্তেজনা সৃষ্টি হয় মাঝে মধ্যেই ফুটবল খেলায় অনেক গণ্ডগোলও আছে রেফারি রেফারির সিদ্ধান্তকে নিয়ে তো এই নিয়ে একটা বিরাট বড় একটা খেলা এটা